আমি একটা কোম্পানিতে কাজ করতাম তাতে আমার সেইখানে মালিক ভালো ছিলো না তাই আমার কাজ করতে অসুবিধা হয় তাই মালিক একদিন জানালাম যে তোমার অসুবিধা আমার হচ্ছে তোমার কি অসুবিধা হচ্ছে আমি বললাম যে আমার একটু অসুবিধা হচ্ছে সেই সমস্যার সমাধানটা মালিক করলো ঠিক আছে তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে তুমি বলো তোমার আমি আমিই সব বললাম সবরকম যে এইখানে আমার অসুবিধা হচ্ছে এইভাবে আমি তাকে বুঝিয়ে বললাম সে বললো ঠিক আছে তোমার অসুবিধাটা বলো এইভাবে এইখানে আমার থাকা অসম্ভব হচ্ছিল সে কি করলো ঠিক করলো যে হ্যাঁ সে সমাধান করার প্রতিবাদও করলো প্রতিবাদ করলো সে ঠিক আছে বললো আবার পুনরায় আমার কাজে ওখানে জয়েন করে দিলো ওইখানেই আমি থাকলাম কাজে উন্নতি করলাম এইভাবে আমি পরিস্থিতিকে ব্যবসা ও ইয়েতেই ছিলাম করলাম এইভাবে আমি মালিকের কাছ থেকে রয়ে গেলাম আরও আরও থাকলাম মালিকের কাছ থেকে এই পরিস্থিতিতে আমার খুব ভালো লাগছিলো